আমার ছোটো থেকেই প্রায় বাগান করার খুবই শখ রয়েছে এবং আমি ছোটো থেকেই আমাদের উঠোনের সামনে একটি বাগান করে রেখেছি এবং সেই বাগানেতে আমি প্রধানত ফুল এবং ফলের গাছ লাগাই যেমন ফুলের মধ্যে রজনীগন্ধা গাঁদা জবা এই সমস্ত ধরনের ফুল লাগাই এছাড়া আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ এই ধরনের গাছগুলোও লাগাতে পছন্দ করি এবং নানা ধরনের লতাও লাগাই যেগুলোর দ্বারা আমরা যেমন কুমড়া শাক বা লাউ শাক এই ধরনের লতাগুলোও আমি লাগিয়ে থাকি কারণ এর থেকে আমি আমার দরকারের সময় প্রয়োজনমতো ফুলও পেতে পারি এবং বাড়ির উঠোনের সামনেটাও দেখতেও সুন্দর লাগে এবং যখন আমের সময় হয় তখন আমি আম খেতে পারি এবং যখন পেয়ারার সময় হয় তখন আমি নিজের কাছ থেকে আমার প্রয়োজন মতো যখন ইচ্ছে যায় আমি তখন পেয়ারা খেতে পারি এছাড়াও আমার বাড়ির লোকেরাও সকলে এই ধরনের পেয়ারা বা আম আরে খেতে পারে এছাড়াও নানা ধরনের পুজোর কাজেতেও এই সমস্ত ফলগুলি এবং ফুলগুলি লাগে এছাড়া বাড়িতে রান্নার কাজেও কুমড়া বা লাউ এইগুলো কাজে লেগে যায় এছাড়া যখন কোন দরকার পড়ে তখন আমি ফুল বা ফলের যোগান আমি আমার বাগান থেকেই দিয়ে দিতে পারি এর ফলে আমার বাড়তি বা অতিরিক্ত কোন টাকা খরচ করতে হয় না বা বাজারেও যেতে হয় না ফুল বা ফল কিনে আনার জন্য এছাড়া মাঝে মধ্যে যখন অতিরিক্ত ফুল বা ফল হয় আমার গাছে আমি সেগুলো বিক্রয় করে টাকাও লাভ করি এবং সেই টাকা দিয়ে আরো নতুন করে চারাগাছ কিনে আনি বা সবজি গাছ কিনে আনি এছাড়াও নানা ধরনের কীটনাশকও কিনে আনি এবং সেগুলো আমার কাজে লাগাই